আমি পাখি দেখেছি অনেক রকম পাখি পাখি দোয়ার দেখার সময় আমার ফটোও তুলেছি ফটো তোলার চেষ্টাও করেছি কিন্তু পাখি তো এক জায়গায় থাকে না পাখি উড়ে যায় তার জন্য পাখি ফটো তোলার জন্য আমি বিভিন্ন রকমভাবে মানে চেষ্টা করেছি বা ফটোও তুলেছি ভালো ফটোও হয়েছে কখনও খারাপ ফটোও হয়েছে আমি বন জঙ্গলের মধ্যেও পাখির ফটো তোলার জন্য ঘুরতে গিয়েছিলাম আমরা ঘুরতে গিয়েছিলাম বিভিন্ন রকম সবাই মিলে বিভিন্ন রকমভাবে ঘুরতে গিয়েছি যেমন সুন্দরবনে ঘুরতে গিয়েছি সুন্দরবনে বিভিন্ন রকম পাখি আছে আমার বাড়িতেও পাখি আসে সেখানে কাক শালিক চড়াই অনেক ধরনের পাখি আসে তাদের ছবি তুলি ভালোও হয় কখনও কখনও তারা উড়ে চলে যায় তার জন্য ছবিটাকে একটু খারাপ হয় ভালো করতে হয় ভালোভাবে তুলতে হয় ছবিটা